হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ কতজন যাবে আচ্ছা আচ্ছা তা ভাড়া কিন্তু একটু বেশি দিতে হবে রাস্তাঘাট রাস্তাঘাট সব কিছুই ভালো আছে থাকা খাওয়া সব কিছু ভালো বেডরুম বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তোমাদের কোনো সমস্যাই হবে না এই কি ওই সুন্দরবনে যেতে ওখানে যেতে ধরুন দু আড়াই ঘণ্টা লাগবে না না রাস্তাঘাট সবই ভালো আছে হ্যাঁ ভালো আছে আমার যেতে প্রায় ভাড়ায় পাঁচশো টাকা দিতে হয়ে যাবে বাঘ কুমির সিংহ সব কিছুই আছে যা যা দেখতে চাইবেন সব কিছুই আছে ভালো আছে সব কিছুই ওই যে বললাম দু আড়াই ঘণ্টা লাগবে যেতে হ্যাঁ সব কিছুই ভালো থাকা খাওয়া খাবার দাবার যেটা খেতে চাইবেন সব কিছু পাওয়া যাবে তা কবে যেতে হবে দিদি আচ্ছা ঠিক আছে সকাল দশটা এগারোটা নাগাদ যেতে হবে হ্যাঁ ঠিক আছে সময় মতো পৌঁছে যাব আমি রাখছি তাহলে